হ্যাঁ আমি ভিডিও গেম সম্পর্কে সচেতন কারণ গেম এমন একটি জিনিস যার প্রতি মানুষ যদি একবার আকৃষ্ট হয়ে পড়ে আমাদের পুরোপুরি জীবন শেষ করে দিতে পারে তাই গেম সম্পর্কে শুধু আমি কেন সকলকেই সচেতন থাকা অবশ্যই জরুরি আমি ভিডিও গেম খেলেছি বলতে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি এই সমস্ত ধরনের ভিডিও গেমগুলি আমি খেলেছি এই সমস্ত গেমগুলি খেলতে আমি খুবই পছন্দ করি কারণ আমাদের যে অবসর সময় থাকে সেই অবসর সময় অতিক্রান্ত করার জন্য আমাদের কিছু কিছুর প্রয়োজন হয় এই গেম খেলার মধ্যে দিয়ে আমরা সেই অবসর সময়টিকে অনায়াসে পার করতে পারি তাছাড়া গেম খেললে আমাদের যে সাময়িক মানসিক চিন্তা থাকে তাছাড়া কাজের যে চাপের চিন্তা থাকে সেই চিন্তাভাবনা থেকে আমরা দূরে থাকতে পারি আমরা কিছুক্ষণ গেমটা খেলে আমাদের মনকে শান্তি প্রদান করতে পারি এবং এতে আমাদের খুব সময়টি খুবই দ্রুতভাবে কেটে যায় যা আমরা কখনো বুঝতেও পারি না এজন্য আমি ভিডিও গেম খেলা যথেষ্ট পরিমাণে পছন্দ করে থাকি